আমাদের পুরুলিয়া পৌরসভার অধীনে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শেখানো হয় তাই আমি একটি রান্নার ক্লাসে যোগ দিয়েছিলাম সেখানে গিয়ে আমি নানা ধরনের রান্না শিখতে পেরেছিলাম সেটি আমার খুবই কাজে দিয়েছে আমি সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় করেছিলাম এবং আমাদের যিনি প্রশিক্ষক ছিলেন তাঁর তেনার কাজ থেকে তো অনেক কিছু ভালো ভালো আধুনিক রান্না শিখতে পেরেইছিলাম আবার আমাদের যে সব ক্লাসে মহিলা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে আসেন সেখানে ওরা ওদের আঞ্চলিক যে খাবার সেগুলো আমাকে বলেছিল ওইগুলো আমি বাড়িতে রান্না রান্না করেছিলাম এবং আমার খুবই পছন্দ হয়েছিল রান্নাগুলো খেয়ে আর আমাদের যিনি প্রশিক্ষক ছিলেন তিনি আমাদের আধুনিক রান্না শেখাতেন আধুনিক রান্নার মধ্যে ফিস ফিঙ্গার ফ্রায়েড রাইস মাংসের পিঠে চিকেন রোল মাটন কষা এসব আমি ওখান থেকে শিখেছিলাম এবং ওখান থেকে শিখে আমার একটি ছোট হোটেলও খোলা হয়েছে তারপরে সেসব রান্না শিখে আমি খুবই বেশি উপকৃত হয়েছি আমার যদি আবার শিখতে ইচ্ছে হয় তাহলে আমি মাংসের পিঠে ইলিশ ভাপা চিংড়ি মাছের মালাইকারি দই পটল পটল পনির এসব আমি শিখতে চাই